আমি একটি রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে চাই এবং করেছি যেমন ধরুন আমার বন্ধু বান্ধব ও পরিবারের জন্য খাওয়ার অর্ডার করেছিলাম এবং তাদেরকে খাওয়ার অর্ডার করেছিলাম খাবার অর্ডার করে দিলেই শুধু হবে না খাওয়ার অর্ডারের সাথে সাথে আমাকে কোথায় খাবারটি তারা পৌঁছবে বা সেখানের ঠিকানাটা দিতে হবে তাদেরকে তবে তাই সঠিকমতো ঠিকানাটা দিয়ার পরেই তারা সঠিকভাবে সেই খাবারটি সেখানে ডেলিভারি করতে পারবে সেই জন্য তাদেরকে ফোন করে এটাই বলতে হবে যে আমি এই খাবার অর্ডার করতে চাই তেমনি আমি বন্ধু বান্ধবদের বা পরিবারের জন্য যে খাবার অর্ডার করেছিলাম আমি চিকেন চাউমিন অর্ডার করেছিলাম বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং তার সাথে আর একটি মোমো এবং কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম যাতে এইসব খাবারগুলি খাওয়ার ফলে বিরিয়ানি আরে তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলে যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই হজম হয়ে যায় সেই জন্য আমি অর্ডার করেছিলাম এবং তাকে খুব ভালোভাবে ঠিকানা বলে দিছিলাম যে ডেলিভারি করতে আসবে ডেলিভারি বয়কে যে আমাদের বাড়িতে আসার বাড়িতে আমি খাবারটি চাই এবং বাড়িতে আমাদের সেদিন একটু অনুষ্ঠান হচ্ছিলো বন্ধু বান্ধব ও পরিবারের জন্য সেই ওদের জন্য খাবার অর্ডার করেছিলাম সেই জন্য আমি ভালোভাবে আমার বাড়ির ঠিকানাটা দিয়ে দিয়েছিলাম যাতে সেই ঠিকানায় তারা কোনও অসুবিধা ছাড়াই খুব শীঘ্রই পৌঁছে গিয়ে খাবারটি পৌঁছে দিতে পারে কারণ আমাদের খাবারটি তৎক্ষণাৎ এক ঘন্টার মধ্যে দরকার ছিল সেই জন্য ভালোভাবে ঠিকানা দিয়েছিলাম যাতে তাদের আসতে অসুবিধা যেমন না হয় এবং অসুবিধার সাথে যেন দেরি না একটুও হয় সেই জন্য ভালোভাবে তাদেরকে বুঝিয়ে ঠিকানাটা দিয়ে দিয়েছিলাম এবং চলেও আসছিলো খুব শীঘ্রই খাবার আমি সময় মতো পেয়ে গিয়েছিলাম